হ্যাঁ আমি একটি ইউএফও লক্ষ্য লক্ষ্য করেছি এবং এটি এ আমাদের এখানে বিভিন্ন গ্রহের থেকে বিভিন্ন গ্রহের সংলগ্ন জিনিস আমি ছাদে একদিন ছাদে দাঁড়িয়ে হঠাৎ একবার সেই আলো দেখতে পাই এবং কাছ থেকে আসতে আসতে একটি এলিয়েন আমি দেখতে পাই